নমস্কার এটা কি মহাপ্রভু হোটেল আমি কাল একটি অর্ডার দিয়েছিলাম এই হোটেলে যেখানে আমি অর্ডারটা দিয়েছিলাম সেই অর্ডারের পরিমাণ ছিল পঞ্চাশটি রুটি কিন্তু বর্তমানে কিছু সমস্যার কারণে আমি সেই অর্ডা রটি একটু কমাতে চাই যেখানে আমি পঞ্চাশটা রুটির বদলে দশটা রুটি কম করে চল্লিশটা রুটি নিতে চাই তার জন্যই আমি আপনার সাথে যোগাযোগ করলাম আপনার কাছে আমার অনুরোধ এটাই যে আপনি যদি এই অর্ডারটির পরিমাণটি একটু কমিয়ে দিয়ে সেখানে আমাকে চল্লিশটি রুটি অর্ডার দিয়ে থাকেন তাহলে আমি খুবই উপকৃত হব এবং আপনাদের এই দোকানের বা হোটেলের যেই নাম সেটিও বজায় থাকবে এবং আপনাদের হোটেলের যে সুব্যবস্থা সেটা সম্পর্কেও আমি মানুষকে বলতে পারব যেখানে আপনার হোটেলেরও যে বিক্রিবাটা যেটা সেটাও খুব ভালো হবে এবং আপনার হোটেলের যে সুনাম সেটিও বজায় থাকবে এবং মানুষ আপনার হোটেলে থেকে খাবার নিয়ে সেখান থেকে উপকৃত হবে বিভিন্ন প্রয়োজন বা অপ্রয়োজনে আপনার হোটেল থেকে খাবার নিয়ে আমরা আমাদের প্রয়োজনগুলো মেটাতে পারব এবং খুব ভালভাবে আমাদের কাজটিও সুসম্পন্ন করতে পারব তার সাথে সাথে আপনাদের হোটেলের যে নাম সুনাম সেটিও বজায় থাকবে তাই জন্য আপনাকে আমার অনুরোধ যে আপনি যদি এই অর্ডারটির পরিমাণটি একটু কমিয়ে দিয়ে আমাকে যদি চল্লিশটি রুটি কাল একটু সময় মতো ডেলিভারি করে দেন তাহলে খুবই ভালো হয় এবং আপনার এই ব্যবস্থা আমারও যে কাজ সেখানে খুবই সাহায্য করবে এবং আপনার যে এই সার্ভিস সেটা খুব ভালোভাবে হবে এবং তাতে আমি খুবই উপকৃত হব